আমার কাছে যেটি আছে সেটি হচ্ছে নাট এবং বল্টু এই নাট বল্টু দুটি অত্যন্ত খারাপ আমি এটি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এটা যে এতটা খারাপ হবে আমি সেটা ভাবতে পারিনি এক নম্বর কথা নাট বল্টুটা যে আমি টাইট দেবো কোথাও তারও জন্য যে খাঁজ কাটা থাকে বল্টুর মধ্যে সেই খাঁজ তো কোনও কিছুই নেই তাছাড়া নাট লাগানোর জন্য যেই খাঁজগুলো করা থাকে ভেতরে সেই খাঁজগুলো একটাও সমান নেই যার জন্য নাটটি আমি ব্যবহার করতে পারছি না দুটো পণ্যই এতটাই খারাপ যে আমার কোনও কাজে লাগছে না বেকার পড়ে আছে এতগুলো টাকা আমার পুরোপুরি জলে পড়ে গেল আমি চাই না এরকম নাট বল্টু আর দ্বিতীয় কেউ কিনুক তাই এই নাট বল্টুগুলি আমি ফেরত দিতে চাই যদি নাট বল্টুগুলি আমার কোনও কাজে লাগত হয়তো লাগাতে পারতাম কিন্তু এইগুলো এতটাই খারাপ যে কোনওরকম কাজে লাগছে না শুধুমাত্র লোহার দামে বিক্রি করা ছাড়া আর কোনও উপায় নেই নাট বল্টুগুলির জন্য তাই আমি চাই যাতে এই নাট বল্টু দুটি আর কেউ যেন না কেনে অনলাইন থেকে এগুলি অতিরিক্ত খারাপ যা আমাদের ব্যবহারের অযোগ্য